কেমন আছো ভালো আছি চাষবাস কেমন চলছে ও আমারও সেই একই অবস্থা আমারও সেই একই অবস্থা চাষবাস তেমন ভালো হয় নি জলের এতো অসুবিধা যে এতো জলের অসুবিধার মধ্যে যে চাষবাস ঠিক মতো হচ্ছে না যেটা হওয়ার কথা সেটা হয় নি তোমারও এখন সমস্যা একই ও আচ্ছা এসব কথা ছাড়ো তোমাদের ওখানে পৌষ মেলা হবে তো

আমাদের এখানেও পৌষ মেলা হবে তা পৌষ মেলায় কী কী পিঠে করছো তোমরা হ্যাঁ যাওয়ার চেষ্টা করবো তুমিও এসো আমাদের বাড়িতেও পৌষ মেলায় অনেক বড়ো করে অনুষ্ঠান হয় তারপর চালের পোথম চালের গুঁড়ো করে পিঠে বানানো হয় আমাদের এখানে নিয়ম অনেক রকম পিঠে হয় অনেক রকম অনুষ্ঠান হবে অনুষ্ঠান আছে আর বাড়ির পাশে তো মেলা হচ্চেই তোমরা সবাই এসো তারপর তোমাদের কতোটা ধান উঠলো

তারপর তোমাদের কতোটা ধান উঠলো আমাদেরও উঠেছে যতোটা ওঠার কথা ততটা ওঠে নি মোটামোটি হয়েছে তো কতোটা জমিতে চাষ করলে ও ভালো ঠিক আছে আমাদের এখানে পৌষ মেলা হবে সবাই মিলে এসো হুম ঠিক আছে রাখছি হ্যাঁ